ভৌগোলিক তারতম্যের অনুপাতে আমাদের পশ্চিমবঙ্গের এমন একটা অবস্থান আমাদের এমনিই ভারতবর্ষ নদীমাতৃক দেশ কিন্তু আমাদের বিশেষত পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণভাগটা প্রায় জলস্তর আছে এবং পাশাপাশি দেশ হিসেবে বাংলাদেশ রয়েছে তো এই ভৌগোলিক অবস্থানের জন্য আমাদের বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিভিন্ন প্রয়োজনীয় মালপত্র এক্সপোর্ট বা ইমপোর্ট করার জলপথে খুব সুযোগ রয়েছে এবং সেটা দীর্ঘ দিন ধরে এইভাবেই বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় বন্দরের মারফত জাহাজগুলো চলাচল করতে সুবিধা হয় অল্প খরচে এবং বেশি পরিমাণে মালপত্র আদান প্রদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা এই নদীপথের মাধ্যমে

এবার আমাদের যে বিভিন্ন সড়ক অবস্থান আছে সেই সড়ক অবস্থানের মাধ্যম দিয়েও বিভিন্ন জায়গায় মালপত্র নেওয়া যাওয়া নিয়ে বা আসা আসা নেওয়া যাওয়া করা যায় বিভিন্ন পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বিভিন্ন পর্যটন শিল্প গড়ে উঠেছে উত্তরে যদি আমরা যাই পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে আমরা দার্জিলিং এবং সেখানে দার্জিলিংয়ে আবহাওয়া খুব ভালো থাকে বলে সেখানে পর্যটন ভিড় চোখে পড়ার মতো এছাড়া আমাদের দীঘা রয়েছে সমুদ্র সৈকত সেখানেও প্রায়ই বিভিন্ন মানুষজন যায় পরিক্রমা করতে সেখানে একটা দীঘায় ভালো পর্যটন শিল্প গড়ে উঠেছে